হ্যালো হ্যাঁ সুতপা দি বলুন হ্যাঁ হ্যাঁ হ্যা পাঁচ লিটার দুধ পাওয়া যাবে কিন্তু কবে নেবেন সেটা তো বলতে হবে না আমি তো তাহলে সেরকম ব্যবস্থা করবো আচ্ছা কালকে কটার সময় পৌঁছাব বাড়িতে হ্যাঁ সকালবেলা বলতে তাও আটটার আগে দিতে পারবো না আটটার পরে দিতে পারবো তাহলে কি হবে ও আচ্ছা আচ্ছা না না পায়েস হবে মানে কি বিবাহ বাড়ি না মানে অনুষ্ঠান বাড়ি না পুজো বাড়ি হ্যাঁ তা পাঁচ লিটার দুধের পায়েস হবে পুজো বাড়িতে সেই দুধে কি জল মেশাতে পারি দিদি হ্যাঁ হ্যাঁ না না না না হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই পুজোর জন্য নিশ্চিন্ত থাকুন তখন সেটাকে অবশ্যই আমি জল না মিশিয়েই দে দেবো কেননা যেটা ব্যবসা করি সেটা তো আমাদেরকে মেশাতেই হয় না মেশাতে হয় না কিন্তু এখে এক্ষেত্রে আমি মেশাবো না ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি বুধোবার দিন সকালবেলা তাহলে কোন ঠিকানাতে দিয়ে যাবো একটু তো বললে হতো কেননা পুজো ও আচ্ছা পুজোটা কি বাড়িতেই হচ্ছে আচ্ছা আচ্ছা হ্যাঁ আমরা আমরা একদম দশ লিটার পর্যন্ত দুধ দিতে পারি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে জানাবেন তাহলে ঠিক আছে আপনি সাড়ে আটটার মধ্যে দুধ পৌঁছিয়ে দেবো আচ্ছা ঠিক আছে হ্যাঁ দেখা করবেন হ্যাঁ হ্যাঁ রাখুন